একটি লম্বা বাইকিং ট্রিপ বা ট্যুরের জন্য আপনি যে ধরনের প্রস্তুতি নেবেন সবার প্রথম হল আপনি যেরকম জায়গায় যাবেন সেই অনুযায়ী একটি অ্যামাউন্ট সেট করবেন যে কীরকম কী খরচা বা কীরকম সাথে মিল সিস্টেম খাবার নিয়ে নেবেন মজুত খাদ্য সবার তারপরে আপনার বাইকিং জন্য বা ট্রিপের জন্য হেলমেট সেফটি সু এলবো গার্ড অ্যাবডোমিনাল গার্ড এবং বাইকিং সেফটির ড্রেস ফার্স্ট এইড বিভিন্ন রকম ধরনের আপনাকে সেফটি জিনিস নিয়ে নিতে হবে সাথে অবশ্যই করে জল খাবার এবং লাইসেন্স ব্লু বুক বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নেবেন যাতে আপনার চেক পোস্টে কোনো রকমের কোনো আসুবিধায় যাতে না পড়তে হয়